হ্যালো কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ বলুন কী কী লাগবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন পারবো না আপনাকে দিতে হবে কবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আগাম ফোন করেছেন ভালো হয়েছে কোনো অসুবিধা হবে না ঠিক সময় মতো আপনি মাল পেয়ে যাবেন কী কী লাগবে বলুন আপেল তো এখন একশো আশি টাকা কেজি যাচ্ছে

হ্যাঁ এখন এখন সাড়ে তিনশো টাকা কেজি যাচ্ছে তা আপনি যদি বেশি নেন অসুবিধা নেই আমি ঠিকঠাক আপনার কাছ থেকে দাম নেব ঠিক আছে তো আপনি আসুন একবার দোকানে এসে দেখে যান আর কিছু আপনি আগাম কিছু একটু অগ্রিম দিয়ে যান তাহলে সেটা একটু ভালো হয় কারণ আপনি দেখা যাচ্ছে আপনার জন্য সব কিছুই প্যাকিং করলাম কিন্তু আপনি নিলেন না আর আমি আপনার জন্য রেখে দিলাম অন্য কাউকে দিলাম না আচ্ছা ঠিক আছে